আমাদের দেশ এখন অনেক বেশি উন্নত এখন মহিলারাও অনেক এগিয়ে পুরুষের থেকে মহিলারা বেশি এগিয়ে কারণ এখন অনেক ক্ষেত্রে মহিলাদের সুযোগ অনেক বেশি এবং মহিলারা যাতে নিজে স্বনির্ভর হয়ে উঠতে পারে তার জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে যেমন ভালো স্কুল ভালো কলেজ এবং তাছাড়াও হাই এডুকেশন মহিলারা অনেক দূর পড়ে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য সরকার অনেক রকম ব্যবস্থা করেছে এই মহিলাদের জন্য ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাকরণের মাধ্যমে মহিলারা অনেক ভালো এডুকেশন পায় এবং অনেক বেশি পড়াশুনা করতে পারে এবং অনেক কাজে তারা ছেলেদের থেকে বেশি এগিয়ে থাকে মহিলারা কখনোই পিছিয়ে থাকে না শুধুমাত্র সুযোগের অভাবে তারা পিছিয়ে ছিল এখন যেহেতু সুযোগ চলে এসেছে সেই জন্য সমস্ত মহিলারা এগিয়ে যাচ্ছে অনেক ভালো ভালো কাজ করে চলেছে তারা দেশের জন্য হ্যাঁ মহিলারা কোন কিছুতেই এখন কম নেই সমস্ত কিছুতেই এখন মহিলারা এগিয়ে রয়েছে